হ্যালো এটা কি রাজ রেস্টুরেন্ট বলছি আমি চল্লিশ মিনিট আগে একটা খাবার অর্ডার দিয়েছিলাম ওটা দু প্লেট চিলি চিকেন আর দু প্লেট রাইস ছিল তা ওটা কখন আসবে ও আচ্ছা আচ্ছা কিন্তু অনেক দেরি হয়ে গেল তো আমি অর্ডারটা ক্যান্সেল চাই চাইছি না না না না আমি অর্ডারটা ক্যান্সেল করতে চাইছি আপনি ওটা ক্যান্সেল করে দিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাক রাকলাম